আমি আজকে যে জিনিসটি নিয়ে বলতে চাই সেটা হচ্ছে আমার শোয়ার বিছানার ম্যাট্রেস ম্যাট্রেসটি ভীষণ আরামদায়ক এবং ভীষণই ভালো আমি অনলাইন থেকে অফারে এটা কিনেছিলাম তখন আমাকে অনেকে বলেছিলো যে এটা কিনলে অনলাইন থেকে অসুবিধা হতে পারে কারণ অনলাইনে আমরা জিনিসপত্র না দেখেই কিনে থাকি কিন্তু আমি অনলাইনে বিশ্বাস করেই জিনিসটা অর্ডার করেছিলাম আজকে আমি তাতে খুবই খুশি কারণ সেই জিনিসটা আমার পছন্দ মতো হয়েছে আরামদায়ক হয়েছে এবং খুবই ভালো হয়েছে